শিক্ষিত হওয়া যে সমাজের পক্ষে কতটা জরুরি তা আমরা বর্তমান যুগে এসে সকলে অনুভব করতে পারছি আরেকজন অশিক্ষিত লোক আজকাল সমাজে কীভাবে নিপীড়িত হয়ে চলেছে তা আমরা সকলেই বুঝতে পারছি একটা মানুষ যে শিক্ষিত অল্প বিস্তর শিক্ষা লাভ করেছে একটা নামীদামি কোম্পানিতে না হলেও ছোটখাটো কর্ম করে রুটি রোজগার করছে সে তার জীবনটা কোনো রকমে চালনা করছে হয়তো আরেকজন খুব বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ সে হয়তো খুব বড় চাকরি করছে সেখান থেকে সে একটা মোটা অঙ্কের টাকা বা বেতন পায় তা দিয়েই সে তার সংসার চালাচ্ছে বড় গাড়িতে চড়ছে দেশ বিদেশে ভ্রমণ করতে পারছে এটা করছে সেটা করছে সে তার জীবনটাকে নানান রকমভাবে অনুভব করছে যেমন ব্যবসার ক্ষেত্রে বলা যেতে পারে ব্যবসা করুক বা চাকরি করুক বা যা খুশি করুক কিন্তু শিক্ষিত হয়ে সে একটা সমাজের বুকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচছে সেক্ষেত্রে একটা অশিক্ষিত লোক কী করছে না একজন মানুষের বাড়িতে ঘর মোছার কাজ করছে বা তার পায়ের তলায় পড়ে রয়েছে তার কী আদৌ কিছু হচ্ছে কিছুই হচ্ছে না ফলত বা মূলত বলতে গেলে অশিক্ষিত মানুষের জন্যই শিক্ষিত মানুষরা আজ এত বড় স্থান পেয়েছে অশিক্ষিত মানুষ আগেকার যুগে দেখা যেত কিন্তু বর্তমান যুগেও যে এখনও অশিক্ষিত মানুষের জায়গা রয়ে গেছে তা আমরা বুঝতে পারছি যেমন কিছু মানুষ অশিক্ষিত হওয়ার যে কষ্ট বা তারা যে যে সুবিধা থেকে বঞ্চিত হয় তা হল ধরুন একটা শিক্ষিত মানুষ কোনো একটা কর্পোরেট সেক্টর বা কোনো একটা বিশেষ জায়গায় গিয়েছে সেখানে গিয়ে একটা শিক্ষিত মানুষকে যতটা প্রায়োরিটি বা যতটা সম্মান দিয়ে তাকে আহ্বান জানানো হবে কিন্তু সেক্ষেত্রে একজন অশিক্ষিত ব্যক্তিকে সেখানে অতটা সম্মান দিয়ে আহ্বান করা হবে না সেক্ষেত্রে অশিক্ষিত ব্যক্তিটি শিক্ষিত ব্যক্তিটির থেকে অনেকটা পিছিয়ে রইল তাকে তার খাওয়া দাওয়া বেশভূষা চালচলন আচার আচরণ সব দিক থেকেই সে সবচেয়ে পিছিয়ে থাকবে যার কারণে একজন অশিক্ষিত ব্যক্তি যেমন হবে তার মানসিকতাও ঠিক সেরকম হবে তার ভাবি প্রজন্ম কেও সে ঠিক সেই তার নিজের মতন করে গড়ার চেষ্টা করবে তাকে সে কখনওই একজন শিক্ষিত মানুষ তৈরি করার মতন মানসিকতা মনে পোষণ করবেন না